আমাদের এলাকায় জেলেদের যে গোষ্ঠীগুলো আছে তার মধ্যে জেলে তেলি মালো বাগদি এ সব সম্প্রদায়গুলো আমার এলাকায় আছে এবং এরা বিভিন্ন প্রসেসে বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মাছ ধরে এবং তাদের জীবিকা নির্বাহ করে এবং এরা এই মাছ ধরার ওপরেই সবসময় তার সময় অতিবাহিত করে আমার কাছাকাছি কিছু সম্প্রদায় বাস করেন এই সম্প্রদায়ের মধ্যে আমার পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে জেলে সম্প্রদায় ওনাদের সাথে আমি বিভিন্ন সময় গেছি মাছ ধরতে বিভিন্ন মাছ ধরেছি এনাদের সম্প্রদায়ের অনেক উৎসব আছে যেমন এরা মাছ ধরতে গেলে প্রথমে মা গঙ্গা দেবীর পুজো করেন এবং ত্রিনাথের মেলা করেন এবং সর্বোপরি এই এলাকার দেবী মা বনবিবির পুজো করেন